আমাদের খেলাধুলা হচ্ছে একটা শরীরের বড়ো একটা অঙ্গ খেলাধুলা করলে শরীর ভালো থাকবে তাই আমাদের প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গাতে খেলাধুলার জন্য ক্লাব তৈরি করা বা এক একটা মাঠ যদি তৈরি করা হয় তাহলে অনেক ছেলেই খেলাধুলা করে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারা খেলাধুলার দিক থেকে অনেকটা এগিয়ে যাবে বা ক্যাম্প করা উচিত সরকার যদি প্রতিটা ক্লাবকে কিছু অর্থ দান করে তাহলে ফুটবল বা ক্রিকেট বা টেনিস বা ভলিবল সব জায়গায় খেলাধুলার এক একটি প্রতিযোগিতা উঠে আসবে যেগুলো আমাদের ভারতবর্ষের পক্ষে অনেকটা সুবিধাজনক বা অত্যন্ত গর্ব বোধ করবে এই ভারতবর্ষের খেলাধুলা যদি শক্তিশালী হয় তাহলে বিদেশে যখন অলিম্পিক বা রিও অলিম্পিক এইগুলো খেলাগুলো হয় যেগুলো জিমন্যাস্টিক দেখতে আমরা অনেকটা এগিয়ে এসেছি আর তারপরে ব্যায়ামের দিক থেকে অনেকটা এগিয়েছি তারপর দৌড়ে আমরা কিছুটা অনেকটা এগিয়ে এসেছে বা ক্রিকেটের দিক থেকে অলিম্পিকে হয়নি ঠিকই কিন্তু ক্রিকেটে খেলাধুলা অনেকটা এগিয়ে ভারতবর্ষ দু দু বার বিশ্বকাপ জিতেছে আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অনেকটা এগিয়ে আছে কবাডি খেলা বা হকি খেলা হকিতে ফাইনাল চ্যাম্পিয়ন হয়নি ঠিকই কিন্তু অনেটা ভালো খেলেছে হকি আমাদের উড়িষ্যাতে করছে যেটা ভালো অনেকটাই এগিয়ে গেছে তো এমনি আমাদের মনে হয় যে আমরা প্রতিটা ক্লাব বা প্রতিটা ডিস্ট্রিকটে এক একটা যদি আলাদা করে করে সময় ইয়ে করে তাহলে ক্লাব তৈরি করে বা তার সেখানে টাকা তহবিল সুযোগ সুযোগ সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করে তাহলে প্রতিটা গ্রামে যে ছোটো ছোটো বাচ্চা বা ছোটো ছোটো যারা খেলাধূলায় আগ্রহী তারা সবাই কাজ করতে পারে খেলাধুলা করতে পারে বা তারা সরঞ্জামগুলো যদি পায় ফুটবলের জন্য বুট বা ক্রিকেটের জন্য ব্যাট বা সবকিছু তারা দিতে পারে তাহলে ভালো হবে কারণ অনেকেই ক্ষেত্রে আছে কিছু কিছু গরিব ছেলে আছে তারা খেলাধুলায় ভালো কিন্তু তাদের সরঞ্জাম ব্যাট বল বুট এইসব কেনার ক্ষমতা সামর্থ্য থাকে না জার্সি কেনার ক্ষমতা থাকে না একটা প্যান্ট কেনার ক্ষমতা থাকে না সেই জন্য যদি ক্লাবগুলো দান করে তাহলে সকলে এগিয়ে আসবে আমাদের এখান থেকে পুরুলিয়ার অনেক ছেলে মেয়েই এখানে ওই ফুটবলের জঙ্গলমহল থেকে অনেক ছেলে তিন চারটা মেয়ে ভারতবর্ষের হয়ে ফুটবলে খেলাধুলা করছে যেগুলো হচ্ছে অনেক নামগুলো ঠিক মনে পড়ছে না কিন্তু তিনজন মুর্মু বা সাঁওতাল মেয়ে ধরো ছোটো অনেকটাই তারা পিছিয়ে পড়া থেকে সামনের দিকে এগিয়েছে তারা ফুটবলের দিক থেকে বা যে কোনো দিক থেকে যদি প্রতিটা মানুষকে যদি খেলাধুলার দিক থেকে বা কোনো দিক থেকে কোনো দিক থেকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকটি আমাদের ভারতবর্ষের সবার সরকারের পক্ষ থেকে লক্ষ্য রাখা উচিত বা আমাদের প্রতিটা সমাজের লোকের কর্তব্য যে কে কোনটাতে প্রতিভা আছে সেটি জানাটা দরকার আছে তো খেলাধুলাটা সবচেয়ে বেশি একটা অঙ্গ খেলাধুলাটা অনেকটাই বেশি সবাই আগ্রহী খেলাধুলা সবাই বেশি পছন্দ করে আর চায় যে তারা খেলাধুলা করে অনেক কিছু এগিয়ে যেতে চায় কবাডি আছে ফুটবল আছে ক্রিকেট আছে এগুলোর দরকার আছে এই এটাই আমি চাইবো যে আর আমি যদি চাই আমি কখনও যদি এইটার সাথে যুক্ত হতে পারি খেলাধুলার সাথে আমি এমনিতে ছোটো খাটো একটা ক্লাবের সাথে যুক্ত আছি কিন্তু বড়ো ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারিনি যদি কোনোদিন যুক্ত হতে পারি বা তেমন করে যদি আমায় কোনোকিছু পদ বা কিছু আমি সিট পাই যে আমি যেখানে কিছু করতে পারবো সেখান থেকে যে তহবিলে টাকা আসবে সেগুলো সবসময় চাইবো যে খেলাধুলার পারপোসে খরচ হোক কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে খেলাধুলার পারপোসে যে টাকাগুলো আসছে তছ নছ করে শেষ করে দিচ্ছে ক্লাবগুলোর যাদেরকে টাকা দেওয়া যাদেরকে জিনিসগুলো কিনে দেওয়া সেগুলো না দিয়ে কম দামি জিনিস কম মানে কমে কিছু ভালো জিনিস না কিনে দিয়ে তাকে সবসময় টাকাগুলো নয় ছয় করে শেষ করে দিচ্ছে এগুলো লক্ষ্য রাখা উচিত সরকারের আমি চাইবো যে যদি আমি কখনও পাই তালে আমি সেগুলোকে লক্ষ্য রাখবো আর আমি এটাকে অনেকটা উন্নত করার চেষ্টা করবো আর সব সময় চাইবো যে নিয়ে যাবো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে